আমি যে ভাষায় কথা বলি সেটা হল বাংলা ভাষা এই ভাষা আমি প্রথম শুনেছি বা শিখেছি আমার মায়ের কাছ থেকে জন্মানোর পর আমার মা যেই ভাষায় কথা বলে থাকেন সেটাই হল বাংলা ভাষা আর বাংলা আমার মাতৃভাষা এই বাংলা ভাষাকে কাজে লাগিয়েই আমি দিনের পর দিন পড়াশোনা স্কুল স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এই ভাষা শুনেছি লিখেছি এমন কি নিজের ছেলেকেও সেই ভাষা শিখিয়েছি এই ভাষা খুব মধুর এবং সুন্দর এই ভাষা মানুষের মনে এবং অন্তরে একটা আলাদা স্থান করে এই আলাদা ভাষার জন্যই মানুষ মানুষকে চিনতে পারে আমরা একে অপরের সাথে বাংলা ভাষায় কথা বলি এই কথা বলায় আমাদের বাংলা ভাষা আর এই ভাষা নিয়ে আমরা গর্ব বোধ করি